নারীরা দৈনিক চ্যালেঞ্জের সম্মুখীন থেকে আগে তিরিশ থেকে চল্লিশ বছর আগে যেভাবে পিছিয়েছিল সে তুলনায় অনেকটাই এখন এগিয়ে আছে যেমন তিরিশ থেকে চল্লিশ বছর আগে মেয়েরা বাড়ির বাইরে বেরোতে পারত না পড়াশুনোও তাদের করতে পারত না কলেজে যেতে পারত না এখন তারা পুরুষদের সঙ্গে সমানতালে পড়াশুনো করতে পারছে চাকরি বাকরি করছে সেনাবাহিনী থেকে বিমান ট্রেন সবই চালাচ্ছে কিন্তু তিরিশ থেকে চল্লিশ বছর আগে মেয়েরা সেই সুযোগ পেত না এবং মুসলিম সমাজে এখনও দেখা যাচ্ছে যে তারা হচ্ছে বোরখা পরে এবং হাতে গ্লাভস পরে সম্পূর্ণ শরীর ঢেকে রাস্তায় বেরোতে হয় নইলে পুরুষরা তাদের বেরোতে দেয় না রাস্তায় সেদিক দিয়ে কিছুটা এখন পরিবর্তন হয়েছে যে পরিবর্তনটা এখন থেকে তিরিশ থেকে চল্লিশ বছর আগে মহিলারা সেই সুযোগটা পেত না এবং চাকরি বাকরির ক্ষেত্রে পড়াশুনোর দিক দিয়ে এখন তারা অনেকটা অগ্রগতি হয়েছে এবং নিরাপত্তার দিক দিয়ে আগের থেকে কিছুটা উন্নতি হলেও কিছু কিছু জায়গায় হয়তো তারা এখনও নিরাপত্তার অভাব বোধ করছে যেমন আমাদের দেশে আর জি কর বা কামদুনির মতো ঘটনা এখনও ঘটছে তার পরেও তিরিশ থেকে চল্লিশ বছর আগে যা যেভাবে মেয়েরা রাস্তায় বেরোতে পারত না সেটা অনেকটা পরিবর্তন হয়েছে